শরীরে যে পরিমাণ ক্যালারি প্রতিদিন ক্ষয় হয় তার চেয়ে পাঁচশো থেকে সাতশো ক্যালারি খাবার বেশি খেতে হবে ভাত মাছ মাংস ডিম ডালজাতীয় শাক সবজি ফুল মল ডিম দুধজাতীয় খাবার নিয়মিত খেতে হবে দুই ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্য তালিকায় উচ্চ ক্যালারিযুক্ত খাবার রাখতে হবে এ ধরণের কিছু খাবার হল কাঠবাদাম কাজু বাদাম আখরোট পেস্তা বাদাম চীনা বাদাম খেজুর কিসমিস আলুবোখরা নুনজাতীয় দুধ ফুল ক্রিম পনির ক্রিম মুরগির মাংস গরুর মাংস ভেড়ার মাংস ছাগলের মাংস কলিজা আলু মিষ্টি চকলেট কলা পীনাট মাখন ইত্যাদি অবশ্যই খেতে হবে ওজন বাড়ানোর জন্য যাদের ওজন ওজন কম তাদের তিন চার ঘণ্টার পর পর খাবার খেতে হবে দীর্ঘ সময় পেট খালি রাখা চলবে না পুষ্টিকর খাদ্য ক্যালারি খাবার যদি বারবার গ্রহণ করা হয় এবং প্রতিদিনের ক্যালারির চাহিদা যদি পূরণ করা হয় সেক্ষেত্রে দ্রুতই ওজন বাড়ানো সম্ভব অনেকে শর্করা একবারে কম গ্রহণ করেন এটা মোটেও ঠিক না যাদের ওজন কম তাদের অবশ্যই মোটা ক্যালারির সব শতকরা পঞ্চাশ থেকে ষাট ভাগ শর্করা গ্রহণ করতে হবে দিনে তিনবার প্রধান খাবার হিসেবে শর্করা গ্রহণ করতে হবে এ ধরণের খাবারের মধ্যে আলু আটা চাল পাস্তা অন্যতম তিন পাঁচ তিন আছে ওজন বাড়াতে আমিষযুক্ত খাবার খাওয়া জরুরি শরীরে প্রতি কেজি ওজনের জন্য এক দশমিক পাঁচ থেকে দুই দশমিক গ্রাম আমিষ নিয়মিত গ্রহণ করতে হবে ডিম দুধ মাছ মাংস ডাল বীজজাতীয় খাবার আমিষের ভালো উৎস পুষ্টি খাবারের খাওয়ার পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে ওজন বাড়ানোর পাশাপাশি ব্যায়াম খিদে বাড়াতে খাবার ভালো মতো হজম করতে সাহায্য করে ওজন বাড়াতে চাইলে জীবন যাপন পদ্ধতি স্বাস্থ্যকর খেতে হবে হতে হবে গভীর রাত পর্যন্ত জেগে থাকা চলবে না প্রতিদিন আট আধ ঘণ্টা ভালো ঘুম হতে হবে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে